এখন মানুষ দৈনন্দিন কাজের জন্য আগে যেমন স্টিলের বাসন ব্যবহার করতো সেই রকম এখন সেটার সাথে সাথে প্লাস্টিকের জিনিসপত্রও ব্যবহার করছে রান্নাঘরে খাবারে প্লাস্টিকের কোনো চুবড়ি ঢাকা দেওয়া বা প্লাস্টিকের প্লেটেতে সব কিছু কেটে রাখা সেটা একটা মানুষের যেমন সুবিধেও হয়েছে আবার অসুবিধেও হচ্ছে কারণ হয়তো প্লাস্টিকে রাখা খাবার তাড়াতাড়ি গন্ধও ছেড়ে যাচ্ছে হ্যাঁ আবার হঠাৎ করে হাতের সামনে আমরা কিনে নিতে পাচ্ছি কোনো মেলাতে যাচ্ছি সেখানে প্লাস্টিকের জিনিস দেখলাম সেখানে গিয়েই কিনে নিলাম আমাদের সুবিধাও হচ্ছে প্লাস্টিকের বোতলে জল সব কিছু নিচ্ছি এটাতে জল খেতে এখন সুবিধে বোতলে এখন একটা জল নিয়ে ব্যাগে করে চলে যাচ্ছি দূর দূরান্তে কিন্তু এটাতে খেতে গেলে ক্ষতিও হচ্ছে ডাক্তারে বলছে কিন্তু তবুও মানুষ ব্যবহার করছে আবার এখানে ওখানে যে প্লাস্টিকের জিনিসগুলো ফেলে দিচ্ছি সেটা মাটিতে নষ্ট হচ্ছে না সেটাও একটা পরিবেশ দূষণ হচ্ছে